হ্যালো মালবিকাদি বলছো হ্যাঁ গো শোনো না আমাদের স্কুলের তো ওই সামনের সপ্তাহে তো বিজ্ঞান বিষয়ের অনুষ্ঠান হবে তা তুমি কি থাকবে তো তুমি কোন ক্লাস গো তোমার নাইন তাই তো আর তোমার নাইনে কতোজন ছাত্র অংশগ্রহণ করবে শোনো না আমার তো একটু ক্লাস সেভেন এইটের হয়ে যাচ্ছে বাচ্চারা ওরা কি দেখি কজন কী করে আর কি বিজ্ঞান নিয়ে বা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে অতোটাও তো মানে দক্ষ তো নয় না অতোটাও তো বোঝেও না ওদের তো বিজ্ঞান প্রদর্শনীতে অনুষ্ঠিত হবে সেখানে ওরা অতোজন গিয়েও বা কী করবে মানে আমি তিনজন তিনজন করে দুটো ক্লাসে পাঠাচ্ছি হ্যাঁ সেটাই তো চিন্তা আমি তাই ভাবছি তুমি তুমি কী পরবে ও আচ্ছা হ্যাঁ আমিও শাড়ি পরবো তা কী এমনি সুতির সিনথেটিক শাড়ি পরবে নাকি সুতির শোনো শোনো তাহলে সবাই সবুজ শাড়ি পরে যাওয়া হবে হ্যাঁ আর বলছি যে আর অন্য স্কুল থেকে কি কোনো ছাত্র এত্তে আসবে নাকি গো সেই তাহলে তুমি বলছো তোমার ক্লাসে ছজন আমি বলছি পোত আলাদা করে ক্লাসে তিনজন তিনজন করে তাহলে মোট তো কতোজন মাত্র হবে তাহলে একটা অতো বড়ো প্রদর্শনী হবে সামনের সপ্তাহে যেখানে তাহলে অন্য স্কুল থেকে আসবে না কেও সেটা ঠিক আছে কিন্তু তাহলে আমরাই না স্কুলে গিয়ে বলবো হেড টিচারকে যে যাতে অন্য স্কুলে ব্যবস্থা করাবার কোনো এক সপ্তাহ হাতে তো টাইম বেশি সময়ও নেই হ্যাঁ নাহলে এই কজন নিয়ে কি একটা প্রদর্শনী হতে পারে আর আর একটা জিনিস দেখো বলবো হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি আমি স্কুলে গিয়ে কথা বলছি রাখছি